ভ্রমণের পরিকল্পনা সাধারণত ভ্রমণের স্থান থেকেই ঠিক করা হয় অনেক অনেক স্থান রয়েছে যেখানে অটো ট্রেন বা বাসের সুবিধা থাকে না সেখানে প্রাইভেট কার কিংবা বাইক ধরেই যেতে হয় কিন্তু সেই স্থানের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া সবকিছু আগের থেকেই ঠিকঠাক করে সেখানে যাওয়ার পরিকল্পনা করা হয় সেখানে রাত্রে থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার হোটেল আছে কিনা আবার সেখানে যদি কোনো বিপদে পড়া হয় তাহলে সেখান থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায় তা আগের থেকেই ব্যবস্থা করে বেরোতে